অবশ্যই আমি ইতিহাসের এমন অনেক প্রথা বা আচার জানি যেমন প্রথম নম্বর আমি বলি বাল্যবিবাহ যেটা আমাদের রাজারাম আমাদের ঐতিহাসিক সমাজকর্মী রাজা রামমোহন রায় সেটাকে বিলুপ্ত করেছিল বাল্যবিবাহ বলতে একটা আশি বছরের বুড়োর সঙ্গে একটা খুব কম বয়সি একজন মেয়ের বিয়ে দেওয়া এটার ফলে আমাদের সমাজে খুব ক্ষতিগ্রস্থ হচ্ছিল বারবার বাল্যবিবাহ তার থেকেও বড় কথা যে সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় সেটা আমাদের রাজা রাজা রামমোহন রায়ই সেটা বিলুপ্ত করেছিল সতীদাহ প্রথা বলতে একজন যিনি মারা যেত তার অন্যদিকে তার যে তার স্বামীর সঙ্গে তার স্ত্রীকেও সেই আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হত এটা আমাদের সমাজে খুবই একটা লজ্জাজনক ব্যাপার ছিল সেটাকে আমাদের রাজা রামমোহন রায় সেই প্রথাটাকে বিলুপ্ত করেছিল

রাজা রামমোহন রায়ের জন্য আমরা খুবই ওইজন্য গর্বিত যেটা আমাদের সমাজে একটা খুব ভালো দিক গড়ে তুলেছিল এই জিনিসটাকে বিলুপ্ত করে